হ্যাঁ হ্যালো আচ্ছা এটা কি সেই মিন্টু হালদার টুইস্ট টুরিস্ট গাইড বলছেন আচ্ছা আচ্ছা আমি নেয়দা থেকে বলছি বলছি এই কুম্ভ মেলায় যাওয়ার পোগ্রাম ছিলো করেছিলেন আপনি শুনছিলাম হ্যাঁ তো লাস্ট যে যে শেষ হয়ে এসেছে তো কবে গাড়ি ছাড়বে ও কতো টাকা করে কীরকম কী নেওয়া হচ্ছে না তবুও একটা গাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া কীরকম কি আপনারা দেবেন না কি আমাদের নিজের পয়সায় খেতে হবে আচ্ছা আর কোথায় কোথায় মোটামুটি ঘোড়ানো হবে আচ্ছা আচ্ছা আচ্ছা তো রাম মন্দির হবে তো আচ্ছা তো ক টাকা কি নেওয়া হচ্ছে ও তাহলে চব্বিশ তারিখে গাড়ি কখন ছাড়বে মোটামুটি আর ব্যাক করবে কবে এক সপ্তাহ পরে ব্যাক করবে আচ্ছা আচ্ছা তা এখন আমি যদি বলি কোথায় সিট পাবো